ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নাচের সময় লোকেরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে তাদের মধ্যে অন্যতম যেমন ঘাগরা এছাড়া দোপাট্টাটাকে তারা বিভিন্ন ধরনে ডিজাইন করে সেই অনুযায়ী তারা নাচ করে এছাড়া বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী অনুষ্ঠানে শাড়িও প্রচুর পরিমাণে প্রচলন আছে সেই শাড়িটাকে বিভিন্নভাবে ডিজাইন করে পরতে দেখা যায় এছাড়া শুধু তাই নয় বিভিন্ন জায়গায় চুড়িদার এছাড়া মেয়েদের যেই ধরনের জিনিসগুলো আছে সেই সন সেই ধরনের জিনিসগুলোও পরে এবং বিভিন্ন জায়গায় ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবী পরে নাচতে দেখা যায় এবং কত্থক নাচের ক্ষেত্রেও এবং বিভিন্ন জায়গার জায়গার ক্ষেত্রে যেই ধরনের নাচেই যেই ধরনের পোশাক মানানসই সেই ধরনের পোশাক পরে নাচতে দেখা যায় নর্তকীদের নর্তকীদের কিছু ঐতিহ্যবাহী জামা কাপড় যেমন ঘাগরা হতে পারে তোমার শাড়ি হতে পারে যেগুলো তারা পরে নাচে নাচ বা করে এবং গয়না হো বিভিন্ন তারা যেমন হাত ভর্তি চুড়ি পরে টায়রা পরে নাকে নোলক পরে বিভিন্ন গলা ভর্তি গয়না পরতে দেখা যায় এছাড়া আরও বড় বড় ঝুমকো কানপাশা এই ধরনের সাজে তারা নিজেদেরকে সজ্জিত করে নাচ করে এবং সেই ধরনের এই ধরনের সাজগুলো যেই ক্ষেত্রে মানানসই যেই ধরনের নাচের ক্ষেত্রে যেই সাজ মানানসই সেই ধরনের নাচের ক্ষেত্রে সেই সাজ পরিহিত করেই সমস্ত মানুষদের দিনে দিনের পর দিন মনোরঞ্জন করে চলে এভাবে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো আরও প্রচুর পরিমাণে প্রাধান্য পাচ্ছে